হ্যালো হ্যাঁ আপনি বলুন আমি পেন্টারই বলছি হ্যাঁ আপনি আপনার অ্যাড্রেসটা সেন্ড করবেন আমি আপনার বাড়ি অবশ্যই যাবো কিন্তু আপনি যদি খুব বলেন যে আপনার বাড়িতে কি করতে হবে বা কেমন কী লাগবে আপনার একটু ওটা ফোনে ডিসকাস করলে ভালো হয়

সেটা আমি রুম রুমের বিস্তার দেখে আমি ডিসকাস করবো আপনি সব বলুন আপনার কী কী কালার লাগবে কেমন ডিজাইন চাই আপনার আপনার বাড়িটার মানে কটা রুম আছে কী কী ডিজাইন করতে হবে কটা দেওয়াল সেগুলো ডিজাইন করতে হবে এবং বাই কালার চান কি কি চান আপনি বলুন আমার সঙ্গে আমি সেই হিসাবেই আপনাকে বলবো আমার রেঞ্জ

আচ্ছা ঠিক আছে আপনার মানে ডিসক মানে এ শুনে আমার মনে হচ্ছে যে আপনার নর্মাল আমি তো দেখি নি আপনার বাড়িটা কিন্তু সেই হিসেবে আমার যেহেতু মনে হচ্ছে আপনার মোটামুটি চার পাঁচ লাখ টাকা পড়ে যাবে ঠিক আছে আপনি অ্যাড্রেস পাঠান আমি যাবো আপনার বাড়িতে ডিসকাউন্ট দিই আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা পাঠান আমি আপনার বাড়িতে গিয়ে ভালো করে ডিসকাস করি ঠিক আছে